হ্যাঁ গণেশদা হ্যাঁ বলছি কী আপনার কাছে কী কী সবজি আছে আচ্ছা ভেন্ডি দেবে করলা দেবে আলু দেবে টমেটো দেবে ঠিক আছে সব দাম কত করে শুনি তা আর একটু কম হলে হবে না

কম নিয়ে নেবে আচ্ছা কী কী নেব বলব

বলছি কী কী নেব বলব তো

লেখো টমেটো পাঁচ কেজি আলু পাঁচ কেজি ভেন্ডি পাঁচ কেজি আবার কুমড়ো পাঁচ কেজি

আচ্ছা

হ্যাঁ কোথায় পাঠাবে কে নিতে যাবে বলতে আমি যাব

হ্যাঁ একটু দেরি হবে আচ্ছা ঠিক আছে হ্যাঁ ঠিক আছে রেখে দাও